হ্যালো হ্যাঁ হ্যালো বিদ্যুৎ বোর্ডের গ্রাহক পরিষেবা থেকে বলছেন আপনি হ্যাঁ হ্যাঁ স্যার বলছি যে আমি না বর্তমান মাসের বিলটা হারিয়ে ফেলেছি হ্যাঁ খুঁজে পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ আমার মিটার ফিটার সব দেখে গেছে হ্যাঁ কিন্তু খুঁজে পাচ্ছি না কিন্তু কাল বাদে পরশুই আমার বিদ্যুতের লাস্ট ডেট আমি জমা দেবো বিলটা আমা আমাকে কি আপনি একটুখানি বিলটা ইমেল করে পাঠাতে পারবেন ডুপ্লিকেট কপি যদি আপনার কাছে থাকে একটু সাহায্য করতে পারবেন

হ্যাঁ হ্যাঁ আপনি আজকে না পারলে কালকের মধ্যে পাঠালেও আমার আমি করে নিতে পারবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি যদি পাঠান আমার খুব মানে খুব আমি ইয়ে খুব ভালো হয়

এটা অনুরোধ রইলো আমার আপনার কাছে হ্যাঁ হ্যাঁ একটু যদি সাহায্য করেন আপনি আচ্ছা ঠিক আছে ঠিক আচে রাখচি স্যার